যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছে এবং তার দক্ষতা আরও উন্নত করতে চায় তার জন্য আমি যা পরামর্শ দেবো সেগুলি হলো মানে সে একটা মোটা উড নিক উডের মধ্যে একটা আর্ট পেপার নিয়ে আর্ট পেপারটা চারিদিকে সমানভাবে মার্জিন টানা হোক তারপরে সে যে ধরণের ছবি আঁকবে তার মধ্যে যেমন লোক দেখে মুগ্ধ হয়ে যায় সে তেমন ছবি আঁকা দরকার সে যদি একটা খোলামেলা জায়গায় বসে ছবিটা আঁকলো তো ভালো হবে ছবি আঁকার সং ছবির আঁকার পর তখন সে যে রঙ করবে রঙটা যেন বাইরে না হয়ে যায় ঠিকমতো রঙ করে যত্ন সহকারে আর সেই এই আঁকা দিয়েই সে আরও উন্নতি করুক এটাই পরামর্শ দেবো আমি